সময়ের সাথে সাথে আমার এলাকায় নারীদের ভূমিকার অনেক পরিবর্তন হয়েছে এখন নারীরা আর পিছিয়ে নেই নারীরাও ছেলেদের মতো সমান অধিকার লাভ করেছে তারাও সব কিছুতে অগ্রাধিকার পেয়েছে তারা পাইলট থেকে শুরু করে ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সব কিছুই এখন মেয়েদের মধ্যে প্রভাব দেখা দিয়েছে মেয়েরা আর পিছিয়ে নেই তাই নারীদের ভূমিকাও অনেক অনেক বেশি এইভাবেই নারীদের ভূমিকাও অনেক পরিবর্তিত হয়েছে